আমি আমার বোনকে ডাক্তারি পড়াতে চাই কারণ সে যাতে এই সমাজের কিছু কাজে লাগতে পারে নিজে নিজের ওপর নির্ভর থাকতে পারে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারে তার জন্য তাকে সেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই আর মেয়েদের পড়ালেখার ক্ষেত্রে আমার কোন অসুবিধা নেই কারণ আমি যখন নিজেই একটা মেয়ে আমি সবসময় চাইবো যাতে মেয়েরা এগিয়ে যাক এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক এবং তারা সমাজের কিছু কাজে লাগতে কাজে লাগুক এছাড়াও মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার কারণ তারা যাতে নিজে নিজের ওপর নির্ভর হতে পারে অন্যের ওপর যাতে তাদেরকে নির্ভর না হতে হয় তাই তাদেরকে শিক্ষায় শিক্ষাটা প্রচণ্ড খুবই প্রচুর পরিমাণে দরকার যাতে তারা নিজের নিজের ওপর ডিপেন্ডেন্ট হতে পারে এছাড়াও শিক্ষা কিছু একটু আধটু শিক্ষা তো থাকা দরকারই কারণ যাতে নিজের নিজে যতটুকু দরকার সেই শিক্ষাটা অন্তত তাদের থাকা দরকার